হ্যাঁ পরিবারে নিযুক্ত থাকলেও অনেকে কৃষিকাজে নিয়োজিত না হওয়া মেনে নিচ্ছেন বা বেছে নিচ্ছেন কারণ এখন চাষবাস বা কেউ করতে চাইছে না কারণ মাঠে খাটতে কেউ চাইছে না আগেকার মানুষরা যেমন খাটতো কিন্তু এখনকার মানুষ যারা খাটতে চাইছে না একটু কষ্ট করতে চাইছে না তারা বসে বসে বাড়িতে খেতে চাইছে যেমন ধরুন তারা অন্যান্য কাজ করতে চাইছে যা তারা যাতে ওই চাষবাস করে যে টাকাটা ইনকাম হয় বেঁচে থাকার জন্য খাওয়া পড়া করতে হয় যে টাকাটা ইনকাম হয় তারা আরো সহজে ওই টাকাটা ইনকাম করতে চাইছে অন্যান্য কাজের মাধ্যমে অতোটা কষ্ট না করে কিন্তু কৃষির গুরুত্ব কতখানি তারা সেটা বুঝছে না কৃষি যদি কেউ না চাষ করে তারা অন্য কাজে ইনকাম করে খাবে কী করে এই কৃষির গুরুত্ব অনেকখানি এই কৃষি চাষবাস যদি না হয় তালে কোনো মানুষজনই খেতে পাবে না না খেতে পেয়ে মারা যাবে সেই গুরুত্বটা তারা বুঝছে না সেই জন্যে এ ধরনের কথা বলছে এবং আমি মনে করি চাষবাস করা খুব অত্যন্ত জরুরী বা ভালো কাজ আমি তাই চাষবাস করতে চাই